হ্যাঁ দাদা ভালো আছো তো হুম ওই অনেকদিন পরে তোমার দোকানে আসলাম একটা ভালো এই এ দেখাও তো ঘরে পরার চটি দেখাও তো ওর দাম টাম কীরকম কম দামে আছে ভালো চটি আচ্ছা মানে এইটা কি অজন্তা না বাটা না খাদিমস এটা কীসের আচ্চা এত দাম কেন আর চটির দাম এত বেড়ে গেছে আচ্ছা আচ্ছা আচ্ছা তা এমনি ভালো হবে তো লোকাল টোকাল না তো আচ্ছা আচ্ছা তা হ্যাঁ আচ্ছা আর এমনি ভালো শু আছে তোমার দোকানে এখন হুম খাদিমসের শ্যু আছে তো কীরম দাম পড়বে গো এই ধরো এই সাড়ে চারশো টাকার ভিতরে শ্যু হবে আচ্ছা আচ্ছা এমনি সাড়ে সাতশো টাকার বা এরকম বাজেটের নিচে কি শু আছে আচ্ছা আচ্ছা বুঝলাম

আর এমনি তোমার বাচ্চাদের যেরকম সব কালেকশন থাকে তো যে কোনো জুতোর আচ্ছা তা তুমি তাহলে আমার একটু দেখাও দেখি ওই খাদিমসের বাড়ি পরার চটি দেখাও দেখাও আর জুতো অত কম দামে আবার যদি পায়েতে খারাপ টারাপ হয়ে যায় স্কিন টিস্কিন হুম হুম হুম